পুরুলিয়া জেলায় সাধারণত দুই ধরনের মানুষ থাকে এক যারা উচ্চপদে চাকরি করে আর দ্বিতীয় যারা নিম্নপদের উচ্চপদের বলতে গেলে সরকারি চাকরি যারা করে বেসরকারিও হতে পারে অনেক রকমের জায়গায় অনেক রকমের দোকানে সোনার দোকানে হীরের গয়নার দোকানে আমাদের এখানে ছেলেমেয়েরা কাজ করে আর সরকারি চাকরি বলতে গেলে তো সরকারের সব চাকরিই আছে যেগুলো আমাদের পুরুলিয়ার মানুষজন করে এছাড়াও পুরুলিয়ার প্রধান জীবিকা হল কৃষিকাজ সবাই চাষবাস করেই খায় তার সাথে সাথে তামাক তৈরি করে তারপর শালপাতা দিয়ে থালাপাতা তৈরি করে তা বেচে খায় তারপরে বিড়িও তৈরিও করে সবাই আমাদের পুরুলিয়ায় মুখোশ গ্রাম আছে সেখানে আবার মুখোশ তৈরি হয় সেই মুখোশের মধ্যে জিআই ট্যাগ লাগানো আছে যা সারা বিশ্বে একমাত্র পুরুলিয়াতেই পাওয়া যায় এই মুখোশ পরে ছৌ নাচ হয় এইগুলো করেই আমাদের পুরুলিয়া চলে আর বন সম্পদ বলতে অনেক কিছুই আছে পুরুলিয়ায় সেগুলোও ব্যবহার করি আমরা আমাদের এখানে পর্যটন ক্ষেত্র আছে যেগুলি একটি প্রধান জীবিকা হিসেবে কাজ করে মানুষের অনেক পর্যটনের উপর পর্যটনের উপর নির্ভর করেই মানুষ খাবার খায় যেমন অযোধ্যা পাহাড়ের যে রেস্টুরেন্টগুলি আছে যে থাকার ঘরগুলি আছে সেগুলো টুরিস্টরা আসায় খুব বেশি ভর্তি থাকে তার জন্য মানুষের কর্মসংস্থানের অভাব হয় না সাথে সাথে যে দোকানগুলি আছে সে দোকানগুলি থেকেই তারা কিনে খায় তাহলে সেই দোকানগুলিও চলে এবং ও পাহাড়ের উপর তো কিছু পাওয়া যায় না তাই দোকানগুলি আরো বেশি চলে খাবার দাবারও কেউ রান্না করতে চায় না সেখানে সেখানে সকলে ঘুরতে আসে তো ঘোরাটাই বেশি সবাই পছন্দ করে তাই পুরুলিয়াতে চাষবাস পর্যটন ক্ষেত্র এছাড়াও সরকারি চাকরি এইগুলো খুবই বেশি জনপ্রিয় সবাই এগুলি করেই দিন কাটায় তাই পুরুলিয়ার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মতে সব সময় যে সরকারি চাকরি করতে হবে তাও নয় বেসরকারি চাকরিও আছে যেগুলো লোকে করতে পারে স্কুল কলেজে চাকরি করতে পারে এইসব কাজ মানুষ আরামে করতে পারে তাদের কার্যনির্বাহী হবে কর্মসংস্থান হবে